হ্যাঁ হ্যাঁ দিদি এক যে কী বলছো আজকে শোনো রান্নায় কী করি খাচ্ছি রান্নায় ভাবছি ওই শুক্ত করবো তো শুক্তয়ে এ ঠিক কিরকম করে আমার না ঠিক আইডিয়া নেই একটু তুমি একটু বলে দাও ভালো হয় সবজি এখনো ওই আছে আলু কাঁচকলা এটাই আছে আর নেই বলো যে যদি আর এক্সট্রা কিছু লাগে তাহলে আমি বাজার থেকে নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বড়ি না আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা লম্বা লম্বা করে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা রাধুনি হুম রাধুনি ফোড়ন আবার রা রাধুনি বাটা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা কাঁচা দুধ আচ্ছা আচ্ছা হ্যাঁ আর মেথি ছাড়া আচ্ছা আচ্ছা আবার কি খুব তিতো হবে না তো

আচ্ছা আচ্ছা বুঝেছি হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি আচ্ছা ঠিক আছে দিদি তো মানে ধন্যবাদ আমাকে এটা জানার জন্য সাজেস্ট করার জন্য আর আমি বাদবাকিটা গিয়ে বাজার থেকে নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে